হ্যালো হ্যাঁ ভালো আছি বল হুম বল পুরুলিয়ার চরিদা গ্রামে দেখতে পারিস এখানে ছৌ মুখোশ আছে এইগুলো ছৌ নাচে কাজে লাগে হ্যাঁ তুই চাকদা বাগমুন্ডি রাস্তাটা ধরে চরিদা গ্রামের দিকে যেতে পারিস আর ওখানে সবাই ওই গ্রামটাকে মুখোশ গ্রাম বলেই চেনে কারণ সেখানে ছৌ মুখোশ তৈরি হয় হ্যাঁ পাঁচ কিলোগ্রামের মতো ভারি হয় ওই তো মাটি নরম কাগজ আঠা কাপড় ছাই গুঁড়ো আরও অনেক কিছু দিয়ে তৈরি করা হয় তুই পুরুলিয়াতে না এলে বুঝবি কী করে হ্যাঁ আছে তো এই ওই যে কলকাতার হস্তশিল্প মেলা পুরুলিয়ার রাস মেলা এ সব দিকে কাজে লাগে তা ছাড়া দিল্লি মুম্বাই বিদেশেও এগুলো কাজে লাগে হ্যাঁ হ্যাঁ দাম তো হবেই হ্যাঁ আর তুই জানিস প্রত্যেক মুখোশ একটি নির্দিষ্ট পৌরাণিক চরিত্রকে দর্শায় ওই যে মা দুর্গা তারপরে শিব ঠাকুর গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর কত কিছুর আছে হ্যাঁ সেটাই বলছিলাম না বেশি দূরে না তুই আয় তো পুরুলিয়া

আচ্ছা ঠিক আছে চল রাখছি